হ্যাঁ আমরা আমরা সমাজ সেবামূলক কাজ করেছিলাম যেরকম ধরুন নিরক্ষরতা দূরীকরণ আজ থেকে বেশ কয়েক বছর আগের তখন আমি ইস্কুলে পড়তাম ক্লাস এইট নাইনে পড়তাম তখন একটা আমাদের কাছে এসেছিল নিরক্ষরতা দূরীকরণ মানে বৃদ্ধ বা যারা পড়াশোনা জানে না তাদেরকে নিয়ে একটা আমরা ইয়ে করেছিলাম যেরকম সরকার থেকে আমাদের কিছু অনুদান দিয়েছিল কিছু বইপত্র দিয়েছিল কিছু স্লেট দিয়েছিল তখনকার কারেন্ট ছিল না তার জন্য কিছু আমাদের হ্যারিকেন দিয়েছিল এবারে সেইগুলো নিয়ে আমরা ওই নিরক্ষরতা দূরীকরণের জন্য অনেক কিছুই কাজ করেছি অনেক গ্রামে গ্রামে গেছি অনেক জায়গায় গেছি এমনকি আমরা স্কুল থেকেও আমাদের একটা ইয়ে করা হয়েছিল আমরা স্কুলের সব ছাত্রদের নিয়ে আমরা স্লোগান দিয়ে আমরা গ্রাম ঘুরতাম সেই স্লোগান গানগুলো ছিল যেরকম নিরক্ষরতা দূরীকরণ এর আমরা যে আমরা মেদিনীপুরেও তখন করেছি হাওড়াতেও করেছি এরকম অনেক জায়গায় এরকম নিরক্ষরতা দূরীকরণ করেছি আমরা সন্ধেবেলা করে গিয়ে একটা ক্লাব ঘর বা কোনও একটা মন্দিরের পাশে বসে বা মন্দিরের দালানে বসে সেই গ্রামের কিছু বয়স্ক মানুষকে নিয়ে আমরা সেই লেখাপড়া শেখানো এমনকি সেই বয়স্ক মানুষদেরকে বাড়ি থেকে গিয়ে ডেকে নিয়ে আসতে হতো অনেকে আসতে চাইতো না তারপরে আমরা সেইসব বুঝিয়ে সুঝিয়ে এরকম তাদেরকে নিয়ে এসেছি তাদেরকে নিরক্ষরতা দূরীকরণ করিয়েছি অনেকে তখন কিছুই জানতো না পড়াশোনা সম্বন্ধে সেই তুলনায় এখন সেইগুলো অনেকটাই উপকৃত হয়েছে অনেক তারা কিছুই জানতো না এখন নাম সই করতে পারে আপনারা জানবেন এখন অনেক নিরক্ষরতা যারা ছিল তারা অনেকেই শিক্ষিত হয়ে গেছে কোনও রকম নামটা তো সই করতে পারে